ব্রাইডাল মেক আপের জন্য আমাকে আগের থেকে একজন বুকিং করেছিলো পাঁচই এপ্রিল তার বিয়ে তাই তিনি অনেকদিন আগের থেকে বুকিং করেছিলেন এবং আমি তাকে সময় দিই যে আমি পাঁচই এপ্রিল বিকেল পাঁচটার সময় তোমাদের বাড়ি পৌঁছে যাব ঠিক যেমন সময় দিয়েছিলাম তেমনি আমি বাড়ি থেকে বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আমি ট্রেনে চাপতে গেলাম বা ট্রেনের টিকিট কাটলাম কেটে দেখি ট্রেন আসতে লেট হচ্ছে এই লেট হওয়ার পরে আমি একটু বাইরের দিকে বার হই তখন দেখি আমার ট্রেনটা মিস হয়ে যায় তখন আমার তার বাড়ি যেতে হয় গাড়িতে করে আমি গাড়িতে করে যাই তার ফলে আমার অনেকটা লেট হয়ে গেছিলো তারপর হড় বড় করে গিয়ে সাজাতে বসি অনেকটা সময় পার হয়ে গেছে যেহেতু আমি সাজাতে বসে গেলাম বসে যাওয়ার পর দেখলাম যে হড় বড় করে সাজাবার ফলে আমার কিছু খারাপ হয়েছে কারণ ও যেরম আমার কাছে সাজ খুঁজেছিলো আমি সেরকম তাকে সাজাতে পারিনি এর ফলে আমার অনেকই খারাপ লাগে যে তারপর আমি চেষ্টা করি না কিছু তো সময় আছে তাকে ভালোভাবে আর একটু সাজিয়ে দিই বা মেক আপ করে দিই তখন আমি তাকে আরও ভালোভাবে মেক আপ করি এবং তাকে জিজ্ঞেস করি আমার মেক আপ কি তোমার ভালো লেগেছে তুমি কি যেমন চেয়েছিলে তেমনি পেয়েছো তেমনি কি তোমার মনে হচ্ছে তখন সে আমাকে বলে হ্যাঁ আমার ভালোই লেগেছে যেমন চেয়েছিলাম তেমনি পেয়েছি এর ফলে আমি তারপর আমারও খুব ভালো লাগে আর আমি বাড়ি ফিরে আসি